গ্রামীণ শিক্ষাব্যবস্থাগুলো এখনো সেরকমভাবে উন্নত হয়ে উঠতে পারে নি যতোটা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্নত হয়ে গেছে গ্রামে এখনো অনেক জায়গা আছে যেগুলোতে এখনো সেরকমভাবে শিক্ষাব্যবস্থাটাই ঠিক মতো হয় নি যেমন ধরুন আমাদের ঝাড়গ্রাম জেলার একটা জঙ্গলমহল এলাকাতে একটা স্কুল আছে সে স্কুলটা তো হয়েছে নিমিত্ত মাত্র কিন্তু কোনো দিন কোনো ছাত্র ছাত্রীও যেয়ে পৌঁছোয় নি আর এতো জঙ্গল এতো অপরিষ্কার সেখানে যে কোনো শিক্ষকও সেখানে এসে কোনো পাঠক্রম পড়াতে পারে নি কিন্তু শহরের দিকে যান ঝাড়গ্রামের মেন শহরের দিকে যখন যাবেন তখন দেখবেন সেখানে কতো ইংলিশ মিডিয়াম বা সরকারি স্কুলগুলি এত সুন্দর এত পরিষ্কার করে করা হয়েছে যে সেগুলি দেখতে সত্যি খুব ভালো এবং সেখানে সমস্ত বাচ্চারা পড়াশুনা করতে যাচ্ছে কিন্তু কিন্তু যারা গ্রামের দিকে থাকে তখন তারা আর শহরের দিকে পড়তে যেতে পারছে না তো গ্রামে যারা থাকে তারা যখন পড়তে না যেতে পারে তখন তো তাদের পড়াশুনোর গাফিলতি হয় মানে তারা অশিক্ষিত মূর্খ মানুষ হয়ে দাঁড়িয়ে যায় তো আমি মনে করি শহরের দিকে যেমন গ্রামের গ্রামের দিকে যেরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন শিক্ষাব্যবস্থা সেই রকমই শহরের দিকে যেরকম উন্নত হয়ে গেছে শিক্ষাব্যবস্থাটা গ্রামের দিকটাও যেন একটু খেয়াল রাখে সবাই